পশ্চিমবঙ্গের ব্যবসার মুখোমুখি প্রধান চ্যালেঞ্জগুলি হলো মূলধনের সমস্যা ব্যবসা করার প্রথম জিনিস হলো মূলধন অনেকের তা পারিবারিক থাকে আর অনেকের তা জোগাড় করে জমাতে হয় এছাড়াও লোন নেওয়া কোনো ব্যক্তি চাইলেই তার ব্যবসার জন্য সহজেই লোন পান না অন্য তথ্য জমা দেওয়ার পর তা পান এতে সময়ের অনেক নষ্ট হয় যেই ব্যবসা বর্তমান বাজারে উল্লেখযোগ্য সেইগুলি নিয়ে ব্যবসা শুরু করাই ভালো কারণ অনেক ব্যবসায়ী এমন আছে যে যা আগে তো ভালো চলতো কিন্তু এখন ভালো চলে না এছাড়াও ব্যবসা চালানোর মতো পর্যাপ্ত শ্রমিকও দরকারও হয় না একটা মাঝারি ব্যবসা একার দ্বারা হয়ে ওঠে না তাই অন্তত একজন থাকলে অনেক সুবিধা হয় আর সব শেষে বলতে গেলে যে কোনো ব্যবসাই বন্ধ হতে পারে আর এটা সব থেকে বড় চ্যালেঞ্জ যা থেকে ভয় না পেয়ে সেই পরিস্থিতি থেকে বুদ্ধি দ্বারা বের করে হয়ে আসতে হবে আর ধৈর্য রাখতে হবে